পুরুলিয়া জেলার প্রধান স্বাস্থ্যসেবা সুবিধা পরিষেবা অন্যতম দেবেন মাহাতো হাসপাতালে হাসপাতালটি শহরের মধ্যেখানে অবস্থিত এ হাসপাতালে স্থানীয় মানুষেরা খুব সহজে যা যাতায়াত করতে পারে এ হাসপাতালের রাস্তায় খুবই যানবাহন চলাচল হয় এই হাসপাতাল খুবই সাশ্রয়ী এ হাসপাতালে অনেক কম দামে রোগীদের জন্য ওষুধ দেওয়া হয় এ হাসপাতাল কোভিড মহামারি চলাকালীন হাসপাতালে হাসপাতালটি খুব পরিষ্কারভাবে রাখা হত নার্স ডাক্তারবাবু এরা সবাই মাস্ক স্যানিটাইজার গ্লাভস ব্যবহার করতেন রোগীদের স্যানিটাইজার দেওয়া হত রোগীদের পরিবারের মানুষদের স্যানিটাইজার জামাতে স্যানিটাইজার দেওয়া হত এই হাসপাতালটিতে খুবই উন্নতমানের যন্ত্রপাতিও রয়েছে